হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ মাংসর দোকান আছে কতো মাং কতো মাংস দরকার

খাসির মাংস পোলট্রির মাংস সবই পাওয়া যাবে ভালো মানে একদম খাঁটি খাঁটি কোয়ালিটিরই রেট বলতে পোলট্রি আছে তোমার দুশো টাকা কেজি কাটা আর গোটা হচ্ছে দেড়শো টাকা কেজি আর যদি বলেন খাসি নেবো খাসি হচ্ছে সাড়ে নশো টাকা কেজি আপনার কোনটা দরকার বলবেন ও বিয়েবাড়ি আছে না কি ও আপনার কি বিয়ে না কি কোথায় হচ্ছে কোথায় হচ্ছে ও বিয়েবাড়ি আপনার নয় আপনারই ঠিক আছে কোনো ব্যাপার নেই একদম হয়ে যাবে হ্যাঁ সে কোনো অসুবিধা নেই